আমি জলখাবারের জন্য বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার বানাই যেমন কোনো কোনো দিন লুচি আলুরদম আবার কোনো কোনো দিন পরোটা আলু ভাজা কোনো দিন ঘুগনি একটু রুটি এইভাবে বিভিন্ন রকম আমি রেসিপি বানাই যখন আমি আলুরদম করি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে তাতে নুন লঙ্কা জিরা হলুদ এবং তেল কিছুটা পাঁচফোড়ন ভেজে গুঁড়িয়ে ওর মধ্যে দিয়ে দিই এবং ভালো করে কষে আমি ওটা রান্না করি এবং একটু শুকনো শুকনো যেন হয় একটা মণ্ডের মতো সেটা খেতে খুব ভালো লাগে এইভাবে আমি আমার জলখাবারে খাবার বানাই আবার কোনো কোনো দিন রুটি আর মটর কলাইয়ের তরকারি রান্না করি মটর কলাইগুলোকে আগে ভিজিয়ে সেগুলো সিদ্ধ করে তারপর আলু কষে মটর কলাইগুলো তার সঙ্গে দিয়ে ভালো করে কষে বিভিন্ন রকমের মশলা দিয়ে একটু বেশি তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এইসব দিয়ে ভালো করে কষে রান্না করি রান্না করে একটা ঘুগনির মতো বানাই সেটা রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে এছাড়াও আমি বিভিন্ন ধরনের খাবার আমি তৈরি করি এবং বিভিন্ন ধরনের খাবার আমি রান্না করি